আমি সুরুচি রেস্তোরাঁতে খাবার অর্ডার করলাম আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি এই আজকে এগারোই নভেম্বর সকাল দশটার মধ্যেই খাবারগুলি চাই খাবারগুলো আমার মোটামোটি পুরি আর তরকারি আর তা সঙ্গে স্যালাড হলেই হবে প্রচণ্ড আমার খিদে আর আমি এর কাছ থেকে রেস্তোরাঁতে ফোন করে জানতেও চাইলাম যে কোনো ছাড় আছে কিনা তো রেস্তোরাঁ থেকে বলেছে যে হ্যাঁ সামান্য কিছু ছাড় হবে